হ্যাঁ এটা ট্রাফিক ফোন নাম্বার তো পূর্ব মেদিনীপুরের খেজুরির দাদা আমি একটু বাজার করতে এসেছিলাম স্কুটিটা নিয়ে গাড়িটা এখানে রেখেছিলাম বাজার করে এসে দেখছি আর স্কুটিটা নেই খেজুরিতে বাস স্ট্যান্ডে আমি সাড়ে আটটার দিকে এসেছিলাম স্যার না আমি খুঁজে পাই না দিয়ে একজনকে বললাম বলছে এই নাম্বারটা দিন তাহলে আপনি যোগাযোগ করতে পারবেন দিয়ে এই নাম্বারটা দিল বলুন আমি কার সাথে যোগাযোগ করলে পাব কিন্তু এই মুহূর্তে তো হারিয়ে গেছে আমি বাড়িতে গিয়ে কী বলব আমাকে তো প্রচুর ভয় পাচ্ছে কী করি বলুন যদি স্যার এইখানে এত চুরি হচ্ছে আগে থেকে কেন ব্যবস্থা ঠিক মতো রাখেননি পুলিশদের তো এইটাই অসুবিধা এবারে হারিয়ে যাওয়া জিনিস কি আর চট করে ফিরে পাওয়া যাবে ঠিক আছে দাদা যদি আপনি এই উপকারটা করেন বলুন ধন্যবাদ হব স্যার যদি আপনি এই কাজটা করে থাকেন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব ঠিক আছে স্যার কালকে আমি তাহলে কটার দিকে যাবো স্যার ঠিক আছে তাহলে আমি কালকে দশটার দিকেই যাব আপনি যথাযথ ব্যবস্থা নেবেন ঠিক আছে স্যার রাখছি